আমাদের বংশ পরম্পরায় কুলদেবতা আছে সেই কুলদেবতারকে প্রতি সপ্তাহে সোমবারে তাকে স্নান করিয়ে পুজো দিই দিতে হয় আমাদের পরম্পরায় থেকে এটা চলে আসছে এবং কোনো শুভ কাজে যাওয়ার আগে সেটাকে প্রণাম করে এবং ঠাকুরকে আবার স্নান করিয়ে কুলদেবকে স্নান করিয়ে যেতে হয়